আমাদের পশ্চিম বর্ধমান জেলার প্রধান পালিত উৎসব দুর্গাপুজো দুর্গাপুজো প্রায় জাতীয় উৎসবের রূপ আমাদের এখানেও পশ্চিম বর্ধমানে কিন্তু এখানকার পশ্চিম বর্ধমানের মানুষের জীবন জীবিকার উপরে এই উৎসবের মানে মূল্যায়ন করা হয় এখানকার যে সমস্ত শিল্প কারখানা ইত্যাদি ছিল সেগুলো এখন যেভাবে চলছে তাতে এখানকার অধিকাংশ মানুষের জীবন জীবিকার মান অনুন্নত এই অনুন্নত জীবন জীবিকার উপরেই আমরা আমাদের প্রধান জাতীয় উৎসব বর্ধমান জেলার দুর্গাপুজো সেই দুর্গা পুজোকে আমরা সেলিব্রেট করি এবং সেলিব্রেট করতে গিয়ে আমরা দেখেছি অনেক সময় আমাদের এই অঞ্চলে দুর্গাপুজোর যে উৎসবের মেজাজটা সেই উৎসবের মেজাজটা কিন্তু একটু ভুলুন্ঠিত হয়ে থাকে এর কারণ সম্ভবত এখানে একটা সাম্প্রদায়িকতার বাতাবরণ সৃষ্টি হয় বা এক দল এক শ্রেণির মানুষ সেটা করে থাকেন এবং উৎসবের যে ঐতিহ্য সেই ঐতিহ্যটা আমরা সেইদিনই ম্লান হতে দেখি দাঁড়িয়ে দাঁড়িয়ে ম্লান হতে দেখি এর বিরুদ্ধে আমরা অনেক সময় চেষ্টা করেছি যে এই প্রভাবটাকে কাটিয়ে ওঠার কিন্তু কিন্তু কাটিয়ে উঠতে গেলে যে বাধা বিপত্তি আছে সেগুলোর জন্য আমরা এখনো সেভাবে প্রস্তুত নাই আগামী দিনে আমাদের পশ্চিম বর্ধমান জেলার এই জাতীয় উৎসব পালনের রূপটা চেহারাটা যেন সাম্প্রদায়িকতা বর্জিত হয়